হ্যাঁ আমি একা ঘুরতে গিয়েছিলাম মহারাষ্ট্রের নাভি মুম্বইয়ের খুব কাছাকাছি হরিহর ফোর্টে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত অত্যন্তই খুব সুন্দর এবং সেখানকার জলবায়ু অত্যন্ত সুন্দর এবং এখানে গ্রীষ্মকাল এবং শীতকালের মধ্যে থেকে যেই সময় বা যেই ঋতুতে বলতে পারেন যাওয়া সেইটি হলো বর্ষাকাল বর্ষাকালে হারিহর ফোর্টের প্রাকৃতিক সৌন্দর্য আরো সুন্দর হয়ে যায় এবং এখানে একা ট্রেকিং করার সময় আপনাকে যেই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে তার মধ্যে অন্যতম হলো পাহাড়ি এলাকার পাশাপাশি যেরকম যেখানে খাবার দাবার বা জলের অসুবিধা হয় আপনারা ব্যাগে খাওয়ার দাবার এবং জলের বোতল নিয়ে ট্রেকিং করবেন এবং আপনার এই অভিজ্ঞতা অত্যন্ত সুন্দর হবে আমি একা ট্রেকিংয়ে গিয়ে আমি এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি